শৈশবে দু হাজার বারো সালে আমি একবার হুমের গেছিলাম আমি স্কুল ট্রিপ বা কলেজ থেকে কোনো জায়গায় যাইনি তবে বাবা মার সাথে আমি পঞ্জাব এবং কাশ্মীর ঘুরতে গেছিলাম এটি আমার জীবনের একটি বিশাল বড়ো স্মৃতি আসানসোল থেকে রাতেরবেলা দশটার সময় অমৃতসর মেল ধরি এবং তার পরের দিন বাদ দিয়ে তার পরের দিন সকাল আটটায় আমরা অমৃতসর পৌঁছাই সেখানে আমরা গোল্ডেন টেম্পেল দেখি এবং গোল্ডেন টেম্পেল দেখার পরে আমরা শ্রীনগর জম্মু যাই জম্মুতে একদিন থাকি এবং তারপরে শ্রীনগর যাই সেখানে পাঁচ দিন থাকি এবং সেখান থেকে শোনমার্গ গুলমার্গ অনেক জায়গা দেখে আমরা আসার সময় পেহেলগাঁও হয়ে ফিরি তারপর আমরা জম্মু স্টেশন থেকে ট্রেনে করে রিটার্ন চলে আসি